যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখনও খেলাধুলা হতো আর আ খেলাধুলার মধ্যে আবার আবৃত্তি গান এই সব হতো কিন্তু এই আবৃত্তির প্রতিযোগিতায় আমি অনেক প্রাইজও এনেছি আবৃত্তি বলে

আর আমি যখন হাই স্কুলে যাই তখন করেছিলাম ডাইরেক্ট তাতে তাতেও আমার দৌড়ানোর যে বেশি ইয়ে হচ্ছে প্যারেড করা মানে শরীরে উপকারিতা কিন্তু তার এখন আর কোনো কিছুই করতে পারছি না এখন অসুস্থ হয়ে বা ঘরে বসে আছি আজ আর বাইরে বলতে গেলে আমার স্কুল লাইফে এই আবৃত্তি বলা খেলাধুলায় এই সব করতাম কিন্তু বাইরেও অন্য জায়গায় আমি সু সুযোগ পাইনি যাইনি আমাদের স্কুলের মধ্যেই যাই দৌড়ঝাঁপ এই সব করতাম